হ্যাঁ আমি যেহেতু একজন নারী তাই আমার হস্তশিল্পটা হচ্ছে যে কোনো কিছু হাতের তৈরি করা জিনিস যেমন আমি খুব ভালো কুরুশের কাজ করতে পারি আর এই কুরুশের কাজ দিয়ে আমি বিভিন্ন রকমের টেবিল ক্লথ থেকে ফ্রিজের ঢাকা সোফার ঢাকা টেবিলের অন্যান্য ঢাকা চেয়ারের ব্যাগ ডাইনিং টেবিলের ব্যাগ আলমারির ঢাকা এইরকম জিনিস প্রচুর তৈরি করেছি পুজোর থালার ঢাকা তো অবশ্যই আছে তো আমাদের যখন এই এলাকায় সামাজিক ভাবে স্বীকৃত একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে হস্তশিল্প মেলা এই হস্তশিল্প মেলায় আমি আমারটাকেও প্রদর্শনীর যে স্টল সেখানে দিয়েছিলাম তিন চারটে জিনিস দিয়েছিলাম ভাস্কর্যের মধ্যে তো সেগুলি সকল মানুষেরা যেমন আসত এবং সেটিকে ভালো লেগে অনেকে আমাকে প্রশ্ন করতো কীভাবে দিদি করেছেন কত দিন ধরে করেছেন কতটা সময় ধরে করেছেন এবং ওই যে আলোর মাধ্যমে এতটা মানুষের কাছে ওর যে প্রচার ওর নিজের যে শৈল্পিক বিকাশ বা মানুষের পছন্দের যে একটা দৃষ্টিগোচর হওয়া এই জিনিসটা আমাকে ভীষণ ভীষণ নাড়া দেয় তাই আমি এইটা প্রতিবছরই দেবার চেষ্টা করে থাকি এবং এই অনুপ্রেরণা থেকে আরও অন্যভাবে অন্য কিছু কাজ করারও আমি চেষ্টা করে থাকি আর এই আমার কাজের পেছনে আমার যে সময়টুকু আমি দিয়েছিলাম তার সার্থকতাও আমি উপলব্ধি করতে পেরেছি ভালোবাসাটুকু পেয়েছি তার জন্য এই কাজটি আমার কাছে ভীষণ গ্রহণযোগ্য বলে মনে হয়েছে তাই আমার এই শিল্পের মাধ্যমে এই সামাজিক বা রাজনৈতিক যে থিমগুলো রয়েছে সেগুলিকেও আমি আমার শিল্পের মধ্যে আনার চেষ্টা করছি